আমার প্রিয় খেলা ফুটবল আমি ভালোবাসি দেখতেও ভালোবাসি খুব ভালো লাগে বাচ্চারা খেলে দেখতে ভীষণ ভালো লাগে আর আমরাও তো ছোটোবেলা অনেক কিছু খেলা খেলেছি লুকোচুরি হাডুডু খেলা তারপরে গোজিগোট খেলা বৌ বাসন্তী খেলা কত রকমের খেলা খেলেছি আর এখন খেলা কোথায় বাচ্চারা এখন খেলতে পারে এখন তো বাচ্চারা জায়গাই পায় না খেলতে খেলবে কোথায় এখন তারা মোবাইল নিয়েই ব্যস্ত থাকে এখন খেলার কোনো জায়গাই নেই